আমাদের রাজ্যে যেহেতু বিভিন্ন ধরনের মানুষ একসঙ্গে বাস করেন হিন্দু জৈন ক্রিশ্চান মুসলিম তাই এখানে বিভিন্ন ধর্মের মানুষদের বিভিন্ন ধরনের উৎসব বা অনুষ্ঠান উদযাপন করা হয় বা আমরা করে থাকি যেমন হিন্দুদের ক্ষত্রে তো প্রধান উৎসব দূর্গা পুজো এছাড়াও আছে কালী পুজো লক্ষ্মী পুজো গণেশ পুজো সরস্বতী পুজো নববর্ষের উদযাপন অন্যদিকে দেখতে গেলে মুসলিমদের প্রধান উৎসব ঈদ এছাড়াও মহরম পালন করি বড়দিন বা খ্রীষ্টমাস যেটা ক্রিশ্চানদের প্রধান উৎসব গুড ফ্রাইডে এছাড়াও রয়েছে মাড়োয়ারিদের প্রধান উৎসব দিওয়ালী এই উৎসবগুলো আমরা প্রত্যেকেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই পালন করে থাকি